হ্যাঁ বলুন ম্যাডাম কীসের উপরে বিজ্ঞাপন দেবেন বলুন শিশুদের ওপরে তাই তো আপনারা কদিনের জন্য দেবেন বা কি সাইজের বিজ্ঞাপন দেবেন বলুন আচ্ছা এইটা যে এই বিভাগটা যে আপনি অন্তর্ভুক্ত করবেন এই পত্রিকাতে তো সেটা কতোটা সাইজ কতোটা হবে জেলার পেজে নেবেন জেলার পেজে মোটামোটি ধরুন পাঁচ হাজার টাকা পড়বে জেলার পেজ আছে জেলার পেজ হলে ধরুন ওর সারকুলেশান জেলার পেজে আপনি রবিবার শনিবার নেবেন না অন্য কোনো ডেটে নেবেন শনিবার দিলে আমাদের সারকুলেশানটা শনিবার দিন রবিবার দিন দুদিনই বেশি থাকে তাহলে আপনি এবারে হাফ পেজ আমাদের বিভিন্ন রকমের সাইজ হয় তাহলে হাফ পেজ হয় ফুল পেজ হয় হাফ পেজের হাফ পেজ হয় হাফ পেজের ওখানে কি আপনাদের শিশুদের কোনো ছবি ছাপা থাকবে বা শিশুদের কোনো মানে কাজকর্ম কিছু করছে বা কিছু তাদের অ্যাকটিভিটি নিয়ে কিছু থাকবে আচ্ছা থাকবে ওগুলো মোটামোটি তাহলে দশ বারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে আপনাদের ম্যাডাম এটা তো হাফ পেজ ঠিক আছে আপনারা কোন ডেটে নিতে চাইছেন বলুন কবে কোন দিন দিতে চাইছেন বলুন তাহলে সেরকম হলে আমাদের অফিসে আসবেন পত্রিকা অফিসে আসবেন তাহলে সেরকম হলে আমরা পেজ বলে দেবো সঙ্গে সঙ্গে অসুবিধার কিছু নেই পনেরো তারিখে আসবেন

সে কমে যাবে অসুবিধার কিছু নেই আপনারা আসুন না লেখা নিয়ে আসুন বা ছবি টবি কি ছাপানো হবে সেগুলো নিয়ে আসুন সে অসুবিধার কিছু হবে না দাম নিয়ে কোনো অসুবিধা হবে না সে আমি ব্যবস্থা করে দেবো অসুবিধা কিছু নেই

ঠিক আছে ওই টাকার মধ্যে আপনার দু সেন্টিমিটারের করে দেবো কোনো অসুবিধা নেই ওই টাকায়ই আপনার দু সেন্টিমিটার এক রকমই হয়েছিলো আমরা দু সেন্টিমিটার করে দেবো ওই টাকার মধ্যে কতো টাকা নিয়েছিলো এসে বলবেন করে দেবো টাকা নিয়ে কোনো অসুবিধে হবে না আপনারা দিন আমাদের সারকুলেশানটা অন্যান্য পত্রিকার থেকে অনেক বেশি এবং যে লেখাটা আপনারা অন্তর্ভুক্ত করবেন পরবর্তীতে সেরকম হলে আমরা সেই জায়গাটা আপনাদের জন্য বুক রেখে দেবো হ্যাঁ আপনি তাহলে হ্যাঁ আসুন